হ্যাঁ আমাদের এখানে বহু স্পোর্টস ফিটনেস সুস্থতা বিভিন্ন রকম ইভেন্ট এখানে পরিচালন করা হয় যেগুলো কিন্তু আমি অংশগ্রহণ করতে খুবই ইচ্ছা প্রকাশ করি এবং আমি বহু এরকম শিল্পতে অংশগ্রহণও করেছি আমি স্পোর্টস খুব ভালোবাসি তাই যখনই কোনো টুর্নামেন্ট হয় আমি সেটাতে অংশগ্রহণ করি এবং আমি চাই নিজের প্রতিভা সবার সামনে তুলে ধরতে স্পোর্টস হচ্ছে এমন একটি জিনিস যা মানুষকে যেন সত্যি মানসিক শান্তি দেয় এবং আমি চাই আমার যে প্রতিভা তা যেন সবার সামনে তুলে ধরতে আমি যখন নিজেকে যখন প্রতিভা যখন তুলে ধরেছিলাম সত্যিই আমি খুবই আপ্লুত হয়ে গিয়েছিলাম আমি সত্যিই ভাবিনি যখন আমি আমার প্রতিভা সবার সামনে আমার গ্রামের সবার সামনে যখন তুলে ধরব তারা যে হাততালির মাধ্যমে এবং আমার নাম যে উচ্চারণ করছেন সত্যিই যেন আমার মনে যেন আরও যেন জোর এবং মনো মানসিক যেন শান্তি প্রদান করছে এবং যেন বাড়িয়ে দিচ্ছে যে হ্যাঁ আরও নিজের প্রতিভা যেন তাদের সামনে তুলে ধরতে আমি সত্যিই আপ্লুত নিজেকে নিজের প্রতিভা তাদের সামনে তুলে ধরে